দেখ আমি যখন ছোট ছিলাম আমার মনে পড়ে যে আমার বাবা আমাকে মাঝে সাঝে আমার ছুটির দিনে আমাকে মাছ ধরতে নিয়ে যেত এবং আমাকে ছিপ দিয়ে মাছ ধরাটা শেখাত এবার বিভিন্ন রকমের মাছ উঠত এবার আমরা সেখানে খেতাম আর কী আমাদের গ্রামের বাড়িতে নদীতে আর কী মাছ ধরতাম এবার আমার যদি যাওয়ার কথা বল আমার যাওয়ার খুবই ইচ্ছা আছে তার জন্য আগে প্রথমে মাছের ভালো চারা করে নিতে হবে যাতে মাছগুলো খেয়ে যেন খেয়ে নেয় তাড়াতাড়ি এবার ভালো ছিপ বড়শি যেগুলো মাছ ধরার জন্য জরুরি সেইগুলো নিতে হবে